আমি ছোটবেলা থেকেই খেলাধুলা অনেক ভালোবাসি খেলতে যাই আমি একটা মাঠে খেলতে যাই যেখানে আমার অনেক বন্ধুরা আছে আমি ওখানে অনেক বন্ধু বানিয়েছি ওরা অনেক ভালো আছে আমরা নিজের জিনিসকে নিজের আমিও আমি যদি আমার কাছে একটা জিনিস আছে ওদের কাছে একটা জিনিস আমি শে আমরা শেয়ার করে এক দুজ এক একের জিনিস আর ওখানে একটা ক্লাব আছে যেখানে আমরা নিজের খেলার যে আমাদের যে চিজগুলো আছে ওগুলোকে আমরা ক্লাবের মধ্যে রেখে দিই তার পরের দিন যখন আমরা একসাথে খেলতে যাই আমরা নিজের নিজের জিনিস নিয়ে নিই খেলার জিনিসটা নিয়ে আমরা হ্যাঁ আর ওখানে কেউ চুরি করে না ওই জিনিসগুলো কেন যে ওরা অনেক ভালো আছে আর ওখানে ক্লাবে রেখে না আমাদের অনেক সেফটিটা অনেক আছে সেই জন্য আমরা ওখানে রাখি আর আমরা ওখানে নিয়ে গিয়ে অনেক সামানগুলোকে আমরা খেলতে পারি